বাংলা ভাষা অন্যান্য ভাষার দ্বারা যেমন সংস্কৃত ভাষার দ্বারা প্রচুর প্রভাবিত হয়েছে সংস্কৃত থেকে কিছু শব্দ সরাসরি বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হয়েছে যেমন জল বায়ু কৃষ্ণ সূর্য চন্দ্র মিত্র জীবন মৃত্যু বৃক্ষ লতা নারী পুরুষ প্রভৃতি